আমার পরিবারে এমন এক রেসিপি রয়েছে যা প্রজন্মের মধ্যে দিয়ে চলে এসেছে সেটি হল জলখাবার খাওয়ার সময় খুব কম সময়ে বানানো যেতে পারে এবং তার নাম হল আলুবাটি আলুকে প্রথমে খুব সরু সরু করে কেটে নিতে হবে তারপর ওটা ভালো করে ধুয়ে নিয়ে তেলের উপর হালকা করে ভেজে নিতে হয় এবং বেশ কিছুটা পেঁয়াজ কুঁচি ওতে মেশানো হয় হালকা মতো ভাজা হয়ে গেলে ওতে হলুদ এবং সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল মিশিয়ে দেওয়া হয় হালকা ভাজা হলে বেশ কিছুটা জল ঢেলে দেওয়া হয় এবং পরিমাণ মতো নুন দেওয়া হয় এবং ওটি সিদ্ধ হয়ে গেলে তো ধনেপাতা দিয়ে এটিকে নামিয়ে দেওয়া হয় এটি হচ্ছে আলুবাটি এবং খুব চটজলদি এই খাবারটি তৈরি হয়ে যায়